লোকেরা যে অন্য অন্য মুসলিম লোকেরা যেমন মসজিদ এগুলো নামাজ কোরআন শরীফ এগুলো পড়ে তেমন মানে ওরা জান্নাত বাসী হওয়ার জন্য পড়ে যেমন হিন্দুরা হচ্ছে গীতা এগুলো পড়ে স্বর্গবাসী হওয়ার জন্য পড়ে মানে এগুলো ওদের হিন্দু মুসলিমদের ওগুলো প পরের ধর্ম আর হিন্দুদের আমাদের এগুলো তাই জন্য করে এ যাদের যা যে মানে জিনিস তারা সেগুলোই পড়ে আর যেমন হিন্দুদের যেরকম কি পুজো হলে ইয়ে হলে মুসলিমরা যায় মুসলিমদের ঈদ কুরবানি এগুলো হলে হিন্দুরা হিন্দুরা যায় মুসলিমরা যায় হিন্দু মুসলিম সব যাদের যেখানে যে কিন্তু এটা যে ওরা ওরা হচ্ছে কি গীতা পড়ে আর আমরা গীতা পড়ি আর মুসলিমরা কোরআন শরীফ পড়ে আর আমরা নামাজ পড়ি ওরা নাম মানে মুসলিমরা নামাজ পড়ে আর আমরা নামাজ পড়ি না কিন্তু আমরা গীতা পড়ি গীতা পড়ে আমরা গীতায় যা লেখা আছে রাম রামায়ণ এদের আর আর মুসলিমদের তো কী লেখা আছে আমি জানি না আর যারা পড়ে তারাই জানে যখন মানে যখন কোনো অনুষ্ঠান হয় হিন্দুদের যেমন বিয়ে হওয়ার সময় হিন্দুদের যেরকম সিঁদুর আমাদের যেরকম সিঁদুর পড়ায় কিন্তু মুসলিমদের তো সিঁদুর পড়ায় না নাকের পড়ায় হাতের পড়ায় এগুলো পড়ালে ওদের বিয়ে হয়ে যায় আর হিন্দুদের আমাদের যেরকম সিঁদুর না পড়ালে বিয়ে হয় না তেমন হিন্দুদের সিঁদুর না পড়ালেও বিয়ে হয় হিন্দুদের তো হিন্দুদের অনেক রকম নিয়ম থাকে কিন্তু মুসলিমদের অত নিয়ম থাকে না আমাদের তো অনেক রকমের নিয়ম বিয়ের সময় এগুলো অনেক রকম কিন্তু আমাদের আমাদের যখন কোনো মন্দিরে কিছু মানে মানত মানত করতে যায় তখন সেগুলো পূরণ হয় ভগবানের কাছে চাইলে ভগবান আমাদের সেগুলো দেয় তাই আমাদের খুব ভালো লাগে মানে সব দিলে সবাই করলে দেয় আমরা তো ভগ ভগবান মানি এটা আমরা জেনে হিন্দুরা আল্লাহ মানি